হ্যালো হ্যাঁ দাদা বলছি আপনার কাছে সিম হবে না না আমি নতুন সিমই আমি তুলব কী কী ডকুমেন্টস লাগবে কো কোনটা ভালো সিম কম দামের মধ্যে কোনটা হবে যেহেতু রিচার্জটা অনেক বেড়ে গিয়েছে না জিওর সিম আচ্ছা

নাম্বার কি আমি পছন্দ করে নিতে পারব না কি যেটা হবে সেটাই নিতে হবে

মানে সিমের জন্যে টাকা লাগবে না খালি রিচার্জের টাকাটা দিতে হবে এমনি আদার্স টাকা লাগবে না ও আচ্ছা ঠিক আছে দেখছি আমি ঠিক আছে দেখছি দেখছি ঠিক